দাদা আজকে আমি আপনার দোকান থেকে যে খাবারগুলো নিয়েছিলাম এবং আপনাকে যেই পেমেন্টটা করেছিলাম আপনি আমাকে ফেরত দেওয়ার স্বরূপ যেই পেমেন্টটা করেছেন সেটি এখনও আটকে রয়েছে আপনাদের দোকানে এ ধরনের কার্যকলাপ কেন হয়